আমার পছন্দের খাওয়ার হচ্ছে মোমো কলকাতার ওয়াও মোমো এবং নেপালের দিকে যে মোমো পাওয়া যায় সেটি খেতে আমার খুবই ভালো লাগে